আমি বাগানে গাছপালা চাষ করার জন্যে আমি নার্সারি থেকে সব গাছপালা কিনে আনি ওই গাছপালা চাষ করার জন্য আমি বাগানে রাসায়নিক সার হিসেবে গোবর সার দিই কারণ গোবর সার এত উপকার যেকোনো গাছে দিলে গাছের ভিটামিনটা এত ভালো হয় গাছটা খুব তরতাজা হয় ও খুব দারুণ হয় তাতে ফলও ভালো হয় আর ফুলও ভালো হয় মানে ফল ফুল দুটোই দারুণ হয় তাই আমি নার্সারিতে যাই নার্সারিতে যেয়ে সব রকম চারা ছোটো ছোটো কিনে আনি এই ছোটো ছোটো চারাকে আমি আবার আমার বাড়ির গোবর সার দিয়ে ভালো করে জল দিয়ে তাকে লাগিয়ে দারুণ করে ঘিরা দিয়ে খুব সুন্দর গাছগুলাকে প্রত্যেকদিন সকাল হলেই বিকাল হলেই জল দিই তাতে জল দিয়ে বা বাগানের ফুলগুলি এত সুন্দর হয়েছে একবারে গোটা বাগান ভর্তি হয়ে গেছে আর বাগানে আরো অন্যান্য যে গাছ লাগিয়েছি সেই গাছগুলোও একবারে দারুণ হয়েছে মানে এতো ভালো হয়েছে গোবর সারের যে কি গুণটা সে না আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন না গোবর সারের এত ব্যবহার গোবর সারটা এত ভালো গাছপালা এত ভালো হয়